কিছু গাড়ির নাম হলো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বাইক মটর বাইক স্কুটি বাস ট্রেন এরোপ্লেন হেলিকপ্টার মহেন্দ্র থার স্করপিও পিয় মারুতি ইনভো ইনোভা স্কর্পিও বুলেরো ট্রাক অ অল্টো ইসইউভি এস রোলস রোয়েস ম্যাজিক জিপ স্টেট বাস অটো টোটো টয়ট্রেন মেট্রো ট্রেন মারুতি সুজুকি তে কি প্লেন রোলার